হ্যাঁ আমি যে খাবারগুলো অর্ডার করেছি ওই খাবার খাবারগুলো আমি মানে ডাল ভাত আছে ডাল আছে একটা সবজি বা চাটনি পাঁপড় পরমান্ন মিষ্টি এগুলো অর্ডার করেছি তার মধ্যে আমার ওর মধ্যে কিছু জিনিস মানে বাড়তি হয়ে গেছে ওর মধ্যে কিছু জিনিস আমি মানে বাদ দেবো সেগুলো হচ্ছে পরমান্ন মিষ্টি এগুলো আমি নোবো না এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এগুলো ওখান দিয়ে কাটান দিয়ে দেন আমি এগুলো নেবো না